আমার মনে হয় যারা রান্না করতে ভালোবাসে তাদের তাদের সবারই কোনও না কোনও গোপন উপকরণ থাকে যেটা দিলে তাদের রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমারও সেইরকম মনে হয় যে প্রত্যেকটি চচ্চড়ি বা বা ঝাল কষা কষা কোনও তরকারির লাস্টে যদি আমরা চিনি অর্থাৎ সুগার যদি সবার লাস্টে একটু রান্নাটার ওপর ছড়িয়ে দেওয়া যায় তাহলে সেই রান্নাটার স্বাদ আরও টেস্ট হয় আরও দ্বিগুণ টেস্ট হয় এবং কালারও তার পরিবর্তন হয়ে যায় সেটা আপনারা যদি কেউ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন